পুরুলিয়ার কিছুগুলি বিশেষ পূজার স্থান হলো দেউলঘাটা বারোয়ারি দুর্গা মন্দির চৌকবাজার কালী মন্দির ইত্যাদি কালীপুজা শব্দটি কাল শব্দের স্ত্রী রূপ যার অর্থ হল কৃষ্ণ বর্ণ বিভিন্ন পুরাণ থেকে পাওয়া তথ্য অনুযায়ী মহামায়া মা দুর্গার অন্য একটি রূপ হল কালী প্রাচীন গ্রন্থে পাওয়া তথ্য অনুসারে কালী একটি দানবীর রূপ মহাভারতে কালীর উল্লেখ রয়েছে যেখানে যোদ্ধা এবং পশুদের আত্মা বহন করেন যিনি সেই তিনি কাল রাত্রি কালী নামে পরিচিত জানা যায় নবদ্বীপে এক তান্ত্রিক যার নাম কৃষ্ণানন্দ তিনি বাংলায় প্রথম কালী মূর্তি বা প্রতিমার প্রচ প্রচলন শুরু করেন তার আগে মা কালীর উপাসক তাম্রপটে বা খোদাই করে কালীর মূর্তি এঁকে মা কালীর সাধনা করতেন অষ্টাদশ শতাব্দীতে নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় কালীপুজোকে জনপ্রিয় করে তোলেন এবং এইভাবে মা কালীর পুজোর প্রতিমার এবং পুজোর প্রচলন শুরু হয় উনবিংশ শতাব্দীতে বাংলার বিভিন্ন ধনী জমিদারের পৃষ্ঠপোষকতায় কালীপুজোর ব্যপক প্রচলন শুরু হয় পুরাণ দেবী কালীর একাধিক রুপের বর্ণনা রয়েছে যেমন দক্ষিণা কালী শ্মশান কালী ভদ্র কালী রক্ষা কালী গ্রহ কালী চামুন্ডা ছিন্নমস্তা চণ্ডী প্রভৃতি মহাকাল সংহিতা অনুসারে মা কালীর আবার নবরূপের পরিচয় পাওয়া যায় যেমন কাল কালী কঙ্কাল কালী চিকা কালী এইসব রূপের পরিচয় পাওয়া যায় এছাড়াও বিভিন্ন মন্দিরে ব্রহ্মকালী আনন্দময়ী ভবতারিণী আনন্দময়ী ইত্যাদি নামেও মা কালীর পুজো বা উপাসনা করতে দেখতে দেখা যায়